হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ বোঝা যাচ্ছে না বলুন ও হো কম্পিউটারটা কি কি কী প্রবলেম হচ্ছে আপনি ভালোভাবে দেখেছেন কাজ করে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আপনি আমার দোকান চেনেন তো তাহলে হচ্চে কালকে নিয়ে আসতে পারবেন তিন চার দিন পরে আবনি সপ্তাখানিক পরে আসুন আপনার আপনাকে যখন দেওয়া হয়েছিলো কী বলেছিলো আমার আমি তো ছিলাম না যখন বিক্রি হয়েছিলো দোকানে লোকজন ছিলো যে যে ছিলো সে কী বলেছিলো আপনাকে বলেছিলো যে এ রিপ্লেস করা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আসুন কথা হবে